আধুনিক বিশ্বে বাংলা ভাষা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সবচেয়ে বড় কথা তারা নিজের মাতৃভাষা বাংলাকে সবার সামনে তুলে ধরতে লজ্জা পাচ্ছে মানে নিজের মাতৃভাষা তুলে ধরছে না কারণ তারা ভাবছে যে তারা লোকেরা তাদের হেনস্তা বা মারপিট করতে পারে বা নিজেদের লজ্জা পাচ্ছে সবাইকে বলতে যে তারা একজন বাঙালি বা বাংলা ভাষা তাদের মাতৃভাষা এখনকার সব ঘরেতেই দেখা যায় তাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে স্কুলে ভর্তি করা হচ্ছে তারা বাংলা মিডিয়ামকে কোনও স্কুল বলে ধরছেই না তারা বুঝছে না সেখানেও একটি শিক্ষিত পর্যায়ে তাদের ছেলে মেয়ে যেতে পারে যাতে তাদের ভবিষ্যতে তাদের আরও ভালো চাকরি বা অন্যান্য ব্যবসা ক্ষেত্রে হতে পারে কিন্তু তারা বাংলা মিডিয়ামকে ধরছে না বলে ইংলিশ মিডিয়ামকে প্রচুর গুরুত্ব দিয়ে ফেলছে বিশ্বে বাংলা ভাষা অনেকেই অনেক ক্ষেত্রে আমরা আমরা নিজেরা নিজেদেরকে খারাপ ভাবছি কিন্তু বাংলা আমাদের মাতৃভাষা বিশ্বে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে মুখোমুখি হতে হচ্ছে তাদের